এই যে সংবেদনশীল সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে আমরা যে এই সরকারের বিভিন্ন বিষয়ে কার্যের বিষয়ে যে পর্যটনা পর্যালোচনা করার ফলে সমাজ এবং সমাজের মানুষদের অনেক উপকারে আসে এই পর্যালোচনার জন্যে সরকারের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা মানে বিশেষভাবে উপকৃত হই এই সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারছি সরকার কোন দিকে এগোতে চায় কিংবা কোন দিকে এগোলে সরকারের ভালো হবে কোন পদক্ষেপগুলো নিলে সরকার আরও মানুষের কাছে পৌঁছাতে পারবে মানুষের উপকারে আসবে তাই বিশেষভাবে সংবাদ মাধ্যমগুলি মানুষকে বিশেষ বিশেষভাবে নজর কাড়ছে এবং সংবেদনশীল সংবাদগুলিই বিশেষ করে নজর কাড়ছে যেরকম একটা উদাহরণ দিই এই ধরো বাজেট এই বাজেট সম্পর্কে আমরা সাধারণ ঘরোয়া মানুষরা কতটুকু বুঝি আর কী বা বুঝি আর কী বা বা জানি আর এই সংবাদ সংবাদ মাধ্যম এগুলোর ভালো দিক দেখায় খারাপ দিক দেখায় এবং পর্যালোচনা করে আর সেই জন্যেই সাধারণ মানুষ আমরা বাজেট সম্পর্কে খুব বিশেষভাবে বুঝতে পারি জানতে পারি এই ধরুন রেলের প্রতি কতটা বাজেট হলো খাদ্যের প্রতি কতটা বাজেট স্বাস্থ্যের প্রতি কতটা বাজেট শিক্ষার প্রতি কতটা বাজেট হলো এইগুলো আমরা এই সংবাদ মাধ্যমে তখনই জানতে পারি তাছাড়া কিন্তু আমাদের এই সাধারণ ঘরোয়া মানুষদের জানানো জানা কিন্তু একদমই সম্ভব নয় আর সরকার যে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে করগুলো নিচ্ছে নিয়ে সেগুলো কীভাবে কোন খাতে কতটা ব্যয় হচ্ছে সেগুলো আমরা এই সংবেদনশীল সংবাদ মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারি তাছাড়া কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব না কিংবা কেউ এসে আমাদের এসব বিষয়ে বলবেও না বোঝাাবেও না এই যেমন ধরো স্বাস্থ্যের প্রতি কতটা উন্নতি হয়েছে কতটা উন্নতি হবে এবং এ বিষয়ে কতটা কী খরচ খরচা হয়েছে কতটা কী করতে হবে একমাত্র এই সংবাদ মাধ্যমেই কিন্তু আমরা বিশেষভাবে জানতে পারি ধরুন এই সংবাদ মাধ্যমে যদি সরকারের এই আলোচনা পর্যালোচনা কিংবা বিশেষভাবে যদি না নজর দিত তাহলে কিন্তু আমরা তাহলে সাধারণ মানুষ বুঝতে পারত না কিন্তু সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে না ঠিক পদক্ষেপ নিচ্ছে ঠিকভাবে এগোচ্ছে না ভু ভুলভাবে এগোচ্ছে যেমন কিছু উদাহরণ দিচ্ছি আমাদের এখানে দুর্গাপুজোর সময় প্রতিটা ক্লাবে দশ হাজার কিংবা পনেরো হাজার করে দেওয়া হয় এটা একটা জনকল্যাণমূলক পরিষেবা

এটা যখন আমরা সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে তখন আমরা বুঝতে পারছি না না এটা মোটেই মানুষের কোনো কল্যাণকর কাজ নয় এটা আরও ও খুবই খারাপজনক একটা খুব একটা ভালোমুখী কাজ নয় ভালোমুখী কোনো পরিকল্পনাই নেই এর ভিতরে কোনো ভালো কিছুই দেখা যাচ্ছে না সাধারণ মানুষের কোনো উন্নতি কোনো ভালো কিছু হবে বলে তো মনেই হচ্ছে না এটা সংবাদ মাধ্যমেই মাধ্যমে একদম আমরা বুঝতে পেরেছি আর একটা নীতির কথা বলি সেটা হচ্ছে ওই লক্ষ্মী ভাণ্ডার আমার তো মনে হয় এই লক্ষ্মী ভাণ্ডারে যখন সবাই ভালো বলছে সংবাদ মাধ্যমে প করার পর আম সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমি বুঝতে পারলাম যে এটা সত্যি অতটা ভালো জিনিস না ভালো পদক্ষেপ না এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার ফলে এই আদারস যে খাদ্যের জিনিস চাল ডাল এসবের দাম বেড়ে গিয়েছে সেগুলো তো বাজার থেকে সংগ্রহ করে আনাই যাচ্ছে না আমার মনে হয় সরকার এই দিকটায় টাকা বেশি করে দিচ্ছে বলে এদিকের জিনিসপত্রের দাম অত্যধিক হারে বেড়ে যাচ্ছে আর সাধারণ মানুষ এই সামান্য টাকা নিয়ে এ খুশি হয়ে আছে যে এটা আমি খুব সহজে পেয়ে যাচ্ছি তাহলে সরকারের প্রতি তারা একটা অন্যরকম ভালো মনোভাব নিয়েছে আমার তো মনে হয় এটা কোনো ভালো মনোভাব নেওয়ার কিছুই নয় এটা বরং আমাদের আরও ক্ষতিরই দিক এগুলোই একমাত্র সংবাদ মাধ্যম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং আমরাই এই সংবাদ মাধ্যমের সাহায্যেই আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছি আর সজাগ হয়ে উঠছি তাই আমার মতে এই লক্ষ্মী ভাণ্ডার মনে হয় সংবাদ মাধ্যমগুলি অবশ্যই সরকারকে সমালোচনা করা উচিত নতুবা সরকারও মনে হয় বুঝতে পারবে না যে এই জিনিসগুলো ঠিকই হচ্ছে না ভুল হচ্ছে জনসাধারণ উপকৃত হচ্ছে না তারা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে